একটি লম্বা বাইকিং বা ট্যুরের জন্য আমি সবসময় প্রস্তুত থাকি এবং আমি কীভাবে প্রস্তুতি নিই সেইগুলি হল আমি প্রথম সর্বদা খেয়ে নিই ভালোভাবে যাতে আমার শরীর সুস্থ থাকে বাইক চালানোর সময় বাইকে ইন্সট্রুমেন্ট এবং বিভিন্ন পার্টস আমি দেখেনি যাতে সেগুলো সচল হয়ে থাকে এবং কোনো এমন জায়গায় গিয়ে আমাকে না পরতে হয় যেখানে গিয়ে আমি অসুবিধায় পড়ি যেখানে বাইকের পার্টস ঠিকমতো পাওয়া যায় না সেজন্য আমি সমস্ত বাইকের পার্টস ঠিকভাবে দেখেনি এছাড়া আমি বাইক চালানোর সময় বিভিন্ন ধরনের ওষুধপত্র যেমন ব্যান্ডেজ মারক্রিউরোক্রাম বিভিন্ন ধরনের ওষুধ আমার সাথে রাখি এছাড়া বাইকে বিভিন্ন ইন্সট্রুমেন্ট স্টেপনি ইত্যাদি আমার সাথে রাখি এবং আমি বাইক যখন লং ট্যুরে যাই বাইকের সাথে তখন আমি আমার সাথে নিয়ে যাই কিছু খাবারদাবার একটি এ টি এম কার্ড আমার এছাড়া কিছু টাকা এবং বাইকিং ইন্সট্রুমেন্ট এবং আমার ওষুধপত্র আরো অন্যান্য জিনিস তো আছেই এইগুলো নিয়ে আমি আমার একটা লম্বা ট্যুরে যাই এছাড়াও যাই